হ্যালো দিদি কালকে নাসতে আসচেন তো হ্যাঁ কালকে কিছু নতুন বাচ্চা আসবে তাদেরকে একটা নোজ নতুন স্টেপ শেখাতে হবে তো আপনাকে তো আসতেই হবে না হ্যাঁ আর আমি একটা জিনিস ভাবছি আমাদের কালকে কালকে আমি মোটামোটি দশটা বাচ্ছা আসবে আমি একটা গ্রামে বলেছিলাম তো সেখান থেকে দশটা বাচ্ছা পাঠাচ্ছি কিন্তু আমাদেরকে না আরো বাচ্ছা বাড়াতে হবে বুঝলেন আরো নাচ সম্পর্কে পাড়ায় একটু বলতে হবে আমি ভাবছি যে নাচের আচ্ছা আমি ভাবছি যে আমি ভাবছিলাম যে গাড়িতে করে একটু যদি সব গ্রামে গ্রামে সবাই মিলে আমরা যারা নাচ শেখাচ্ছি সবাই মিলে গিয়ে যাতে এই রবীন্দসংগীত আর নজরুলগীতি সম্পর্কে একটু বলা যায় যে এই নাচটা কত ভালো তারপরে এটা দিয়ে মানুষ তার ভবিষ্যতও করতে পারবে বড়ো বড়ো জায়গায় নাচ করতে পারবে তো এইগুলো সম্পর্কে যদি একটু বোঝাতাম কারণ এখন গ্রামের মানুষ মানে এখনো আগেকার চিন্তাভাবনায় পড়ে রয়েছে তারা এখন মেয়েদেরকে নাচই শেখাতে চায় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাদের পাড়াতে না আপনি একটু আশেপাশে সবাইকে বলুন আপনার নিজের বাড়িতেও তো একজন বাচ্চা আছে যাকে আপনার বাড়ির লোক আসতে দেয় না আপনি একটু তাদেরকেও বোঝান না যে কীভাবে নাচটা কতটা ভালো রবীন্দসংগীত নজরুলগীতি হুম তো তাহলে কালকে থেকে আমাদের অভিযান শুরু আমরা এবারে গ্রামে গ্রামে গিয়ে সবাইকে একটু বোঝাবো বাড়ির লোককে বোঝাবো যাতে বাচ্চাদেরকে একটু নাচ শেখায় ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে নাচ সম্পর্কে আমরা এবারে তালে সব সারা জায়গায় বলে বেড়াব এখন দেখি কতজন পাঠায় ঠিক আছে রাখছি